এখন তরুণ তরুণীদের বিভিন্ন রকম লাইস্টাইলের ফলে বিভিন্ন রকম রোগের সম্মুখীন হতে হচ্ছে তাদের ক্রমবর্ধমান বিভিন্ন রোগের সন্মুখীন হতে হচ্ছে যেমন একের খাবার অন্য একজন ছাড়িয়ে খেয়ে নেয়া এছাড়াও তাদের বিভিন্ন লোকের বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করা তাদের সহজ মাধ্যমে নিজেদের সঙ্গে নিজেদের সম্পর্ক তৈরি করা যার ফলে বিভিন্ন রোগেরও কিন্তু সন্মুখীন হচ্ছে এই এখনের যে লাইফ স্টাইল তাদের চলা ফেরার যে কথোপকথন সব রকমই কিন্তু এখন আলাদা আলাদা খাদ্যাভাস জীবনধারণ করাও এখন অন্য রকম এখন একজন একজনকে ছাড়া জীবন ধারণ করতে পারছে না জীবনধারণের জন্য একজন তরুণ একজন তরুণীর সঙ্গে সাত থেকে আট দিন কী এক মাস এক বছর মেশার পর সেটা বাদ হয়ে যাচ্ছে বাদ হয়ে সে অন্য রকমভাবে আবার নিজেকে গড়ে তুলছে আবার অন্য রকমভাবে এগিয়ে যাচ্ছে যার ফলে বিভিন্ন রকম এখন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে তরুণ তরুণীদের এর এছাড়াও খাদ্যাভাসের তো কোনো শেষ নেই খাদ্যাভাস খাদ্যাভাস এখন ঘরের তৈরি ভাত ডাল এসব খাবার তো খায়েই না কফি শপে বসে দুজন দুজনে কফি খাচ্ছে যার ফলে কারো রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে এর কোনো রোগ থাকলে এর শরীরে আসছে এর ফলে কিন্তু এখন বিভিন্ন রকম সমস্যার সন্মুখীন হতে হচ্ছে তরুণ তরুণীদের